সত্যি কথা বলতে পুরোনো গান আর আজকের দিনের গানের মধ্যে অনেক পার্থক্যই আছে কারণ পুরোনো গানের একটি আলাদা মাধুর্য সুন্দর্য ছিলো যেটি আজকালকার গানে নেই আমার সবচেয়ে বেশি পছন্দ আপনারা যদি বলেন তাহলে আমি আগেকার সেই পুরোনো দিনের গানগুলিকেই বলবো কারণ সেই আগেকার যুগের গান উত্তম সুচিত্রার গান থেকে আর কোনো গানই হতে পারে না কারণ আগেকার দিনের গান যেখানে আমরা বাড়ির সবাই মিলে একসাতে ফ্যামেলিতে সবাই পরিবারের সবাই মিলে বসে দেখতে পারতাম সেইটি আজকালকার যুগে আজকালেকার গানের মধ্যে দেখা যায় না কারণ আজকালকার দিনের গানের মধ্যে অনেক পার্থক্য আগেকার দিনের গানগুলি শুনতে এবং ভাবতে মনে করতে ভালো লাগতো কিন্তু আজকের দিনের গানগুলো হয়তো অনেক মানুষের কাছে ভালো লাগতে পারে কিন্তু আগেকার দিনের গান আর আজকের দিনের গানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আজকের দিনের গান হয়তো কিছু মানুষের ভালো লাগবে কিন্তু আগের কারের গানও তারা হয়তো শুনে নি হয়তো তাদের আগেকার গান আগেকার দিনের গান শুনলে তারা হয়তো ভালোবেসে ফেলবে আগে গানের দিনের গানগুলো যতোটাই আমরা ভালোবাসি ততটাই আমরা নিজের মনে রেখেছি আখনকার গান যতোই আসুক আগেকার দিনের গান কিন্তু কেউই ভুলতে পারবে না তাদের অনেকের মুখে এখন দেখবেন আগেকার দিনের গানগুলি শুনছেন যেগুলি আপনি আমার আপনার বা আমার নিজেরা কোনো দিনও শুনিই নি কিন্তু যখন আমরা সেইগুলি কানে শুনতে পাবো বা বুঝতে পারবো এই গানের কী মাধুর্য কী সৌন্দর্য মানে তখন দেখবেন আপনারও গানটি খুব পছন্দের হয়ে পড়বে এখনকার আর আগেখানের দিনের গানের মধ্যে অনেক তফাত যেগুলি বলে হয়তো শেষ হবে না কিন্তু আমার পছন্দের যদি কেউ জিজ্ঞাসা করে তখন আমি তাদেরকেই বলিবো যে আমার আগেকার দিনের গানগুলি সবচেয়ে প্রিয় গান আখনকার দিনের গানও হয়তো প্রিয় কিন্তু আগেকার মতো নয় আগেকার দিনের গানগুলি একটু বেশিই প্রিয় আমার